আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা ও পরিবহন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছুই খুব ভালোভাবে এখানে সরকার চালু করেছেন আমাদের এখানে স্বাস্থ্যসেবা অনেকগুলো জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অনেক বড়ো বড়ো জায়গা বা ছোটো ছোটো গ্রামে অনেক স্বাস্থ্য ব্যবস্থা চালু করেছে যেখানে সাধারণ মানুষেরা গিয়ে নিজেদের শরীর শারীরিক সবকিছু অক্ষমতা জানাতে পারে সবকিছু তারপরে শিক্ষা ব্যবস্থা এখানে আমাদের অনেকগুলো সরকারি স্কুল আছে শিক্ষা ব্যবস্থার দিক থেকে আমাদের এখানের গ্রামের মেয়েরা অনেক উন্নত এবং পরিবহন ব্যবস্থা আমাদের এখানে পরিবহন ব্যবস্থা খুবই ভালো কোনও আমাদের যাতায়াতের অসুবিধে হয় না এ থেকে গ্রাম থেকে শহরের কাছে শহর অনেক কিছু উন্নত গ্রামের থেকে অবশ্যই কিন্তু মমতাদি এখন অনেক কিছু উন্নত করছেন আসতে আসতে গ্রাম গ্রামেও গ্রামগুলোকে জলের ব্যবস্থা উন্নত করেছেন সবকিছুই উন্নত করেছেন এবং যথাযথভাবে তবুও আমি সরকারের কাছে আশা করছি যে আমাদের এখানে যে হসপিটাল আছে হসপিটালে কোনওরকমভাবে কারেন্ট চলে গেলে রুগিরা খুবই অসহায় হয়ে পড়েন রোগিরা রুম থেকে বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন গরমে তারা থাকতে পারেন না শীতকালে তাদের অসুবিধে হয় খুব ভাবে এখানে বাথরুমের খুব সমস্যা জলের খুব সমস্যা এর থেকে তারপরে অনেক কিছু সমস্যা আছে এই স্বাস্থ্য ব্যবস্থাগুলিতে সবকিছু চালু করলেও স্বাস্থ্য ব্যবস্থাগুলি ঠিকঠাকভাবে কিন্তু চালু হয় না পরিচালনা করতে পারে না এখানের মানুষগুলো তার জন্য আমি এটাই আশা করছি যে মমতাদি যেন এই হসপিটালের দিক থেকে সবকিছু কাজগুলো সুব্যবস্থা করতে পারেন